আমার প্রিয় মাছ ইলিশ আমি ইলিশ খেতে খুব ভালোবাসি কারণ ইলিশের স্বাদটা একটু আলাদা হয় আর আমার মায়ের ইলিশ পাতুরি আমার খুব ভাল লাগে মায়ের কাছ থেকে আমি ইলিশ পাতুরিটা তৈরি করা শিখেছি নিজেও বানাই নিজেও খাই আমার খুব ভাল লাগে তো আমাদের বাঙালিদের কথাই আছে মাছে ভাতে বাঙালি তো মাছে ভাতে বাঙালি কারণটাই হচ্ছে মাছ মাছ শব্দ থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস জরুরি জিনিস যেটা না হলে বাঙালির চলেই না তো সেই জন্য বাঙালিদের চলার জন্য মাছটা তো দরকার তো মাছ আমরা সব রকমেরই মাছ খেতে থাকি বাঙালিদের মাছ ছাড়া যেহেতু চলে না তো সেহেতু বাঙালিরা সব রকম মাছই খায় সব থেকে বেশি মাছ চিংড়ি মাছটা সবাই পছন্দ করে এছাড়াও নানা রকমের মাছ এখানে খায় মাঠে ঘাটে বিলে খাল নদী এইগুলোর থেকেও মাছ ধরে যেমন ধরো পুঁটি ট্যাংরা শিঙ্গি এগুলো তো সাধারণত কাদা জলের মাছ তো সেইখান থেকেও মাছ তৈরি মানে নিয়ে আসা হয় নিয়ে এসে খাওয়া দাওয়া হয় আর আমাদের গ্রামঞ্চলে প্রায় সবাই মৎস্য জীবিকা মৎস্য শিকার করেই তাদের জীবিকা নির্বাহ হয় তো এইভাবেই মাছ বাঙালির জীবনে প্রভাব ফেলেছে